নির্বাচনের সময় আমি অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি যেমন আমার বুথটি অন্য জায়গায় ছিলো মানে আমার শহরের বাইরে এবং সেখানে যেয়ে দেখি স্থানীয় গুন্ডারাও কিছু সমস্যা করছিলো এবং কিছু ভোট কারচুপিও হয়েছিলো যেহেতু আমার বুথটি শহরের বাইরে ছিলো ভোট তার জন্য আমাকে ভোট দেওয়ার জন্য সেখানে যেতে হয় এবং আমার সেইটি একটি বড়ো সমস্যা কারণ আমার শহরের বাইরে আমাকে ভোট দিতে যেতে হয়েছিলো এবং কিছু ক্ষেত্রে স্থানীয় গুন্ডারা সেখানে সমস্যা তৈরি করে এবং তারা সেখানকার ভোটারদের ভোট দিতে বাঁধা দিচ্ছিলো এবং তারা সেখানে ভোট কারচুপির মতো কাজও করছিলো ভোট কারচুরি কারচুপি যেহেতু একটি গুরুতর সমস্যা এক্ষেত্রে তারা অনেক সময় অনেক ভোটারকে ভোট দিতে দিচ্ছিলো না এবং মাঝে মাঝেই সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো আমাদেরকে যদিও সেখানে অনেক কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ছিলো এবং সেই সব কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আমাদেরকে অনেকটাই সাহায্য করেছিলো নির্বাচনের সময় এই সমস্যাগুলি মোকাবিলা করার জন্যে নির্বাচন কমিশন যদিও ঠিক ঠাক ছিলো তাই অতটাও আমাদের স সমস্যার সম্মুখীন হতে হয় নি কিন্তু এই সমস্যাগুলি তৈরি হয়েছিলো এবং অতপর আমি সেখান থেকে ভোট দিয়ে আমি আমার শহরে ফিরে আসি